আমি কেনা বই পড়তে ভালোবাসি কারণ কেনা বইয়ে অক্ষরগুলো বড় বড় থাকে যা চোখের ওপর চাপ পড়ে না কিন্তু ইলেকট্রনিক্স বইয়ের লেখা ছোটো থাকে তাই তখন পড়তে পড়তে চোখের ওপর চাপ পড়ে এবং আমার যদি কোনো গল্প আমার কোনো পরিবারের সদস্যের পছন্দ হয় তাকে আমি ইলেকট্রনিক্স বই পড়লে সেটা আমি তাকে তাকে দিতে পারি না কিন্তু কেনা বইয়ে যদি আমার কোনো গল্প আমার পরিবারের সদস্যের ভালো লাগে তখন আমি তাকে সেই গল্প দিতে পারি এবং অডিও বুক শুনেছি এবং খুব কম জন্য মাঝে মাঝে শুনি আমি